আমি আমার সঙ্গে থাকা দ্বিতীয় পণ্যটি হলো চেয়ার আমি হাওড়া আটান্ন গেটের কাছ থেকে একটি চেয়ার কিনেছিলাম তা চেয়ারটি শালকাঠের বলে দোকানদার আমাকে দিয়েছিল সেই চেয়ারটি কিছু দিন ব্যবহার করার পর চেয়ারটি পালিশ উঠে যাচ্ছে এবং ঘুণ ধরে যাচ্ছে সেই ঘুণ ধরা এবং পালিশ ওঠার ফলে চেয়ারটি কিছুদিন ব্যবহার করার পরে চেয়ারটি আমার ভেঙে গেল ভেঙে যাওয়ার পর আমি সেই চেয়ারটি খারাপ বলে গণ্য করছি